না আমার সেরকম গ্রহ সম্বন্ধে কোনো হয়তো সেরকম জানা নেই যে বাজে কোনো জীবন আছে কিনা কিন্তু অনেকে বলে থাকে যে গ্রহের বাইরেও আলাদা ধরনের যেসব জিনিসগুলো হয়ে থাকে অর্থাৎ অনেক অনেক গ্রহতে তাদের জীবনের অস্তিত্ব পাওয়া গিয়েছে যেমন হচ্ছে মঙ্গল মঙ্গলে যে জলের অস্তিত্ব পর্যন্ত পাওয়া গিয়েছে অর্থাৎ যদি সেরকমভাবে কোনো কিছু জানা যায় যে সেখানে বসবাস করা সম্ভব হবে অর্থাৎ অক্সিজেন এবং জলের পরিমাণও রয়ে যায় তাহলে হয়তো মানুষ সেই গ্রহে গিয়ে আবার নতুন করে বসতি শুরু করতে পারবে